বিশেষত গ্রামের মহিলারা চুলাতে রান্না করে থাকে তবে কিছু কিছু মানুষ যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা গ্যাসেও রান্না করে গ্যাসে রান্না করার অনেক সুবিধা আছে সেই জন্য গ্যাসের রান্না তাড়াতাড়ি হয় অনেক ধুলো ময়লা ছাড়া তা কালি ঝুলি ছাড়া রান্না হয়ে থাকে অন্য গ্যা রান্না চলাকালীন আপনি অন্য কাজকামও সারতে পারেন সেজন্য অনেকে গ্যাসে রান্নাটা করে থাকেন কিন্তু যাদের আর্থিক সচ্ছলতা কম গ্রামের দিকের মহিলারা চুলাতে রান্না করে থাকে চুলাতে আপনি জ্বালানি কাঠ দিয়ে রান্না করতে হয় চুলাতে রান্না করার সময় আপনাকে পূর্ণ সময় দিতে হয় পরিপূর্ণ সময়টা রান্নার স টাইমে দিতে হয় অন্য কোনো কাজকাম করতে পারে না সেই সময় কারণ রান্না করার সময় চুলাতে জ্বালানি কাঠ গ্রামের মহিলারা শুকনো পাতা দিয়ে খড় দিয়ে নাড়া দিয়ে বা তুষ টুস দিয়ে রান্নাগুলো করে থাকেন রান্না করার সময় যে কালি ঝুলি পড়ে ঘরের আবর্জনা যেগুলো কাগজপত্র যেগুলো বাতিল পড়ে সেগুলো দিয়েও রান্না বান্না করে থাকে মাটির হাঁড়ি বা স্টিলের হাঁড়ি কুড়ি বা যেগুলো থাকে রান্নার তরকারি হাঁড়ি কুড়িগুলো কালি ঝুলি পড়ে সেগুলো ধুতেও হয় তো গ্যাসের রান্নায় এটা হয় না গ্যাসের রান্নায় কোনো কালি টালি পড়ে না ময়লাও পড়ে না আর সে রান্না খুব তাড়াতাড়ি হয় চুলোর রান্না একটু দেরি হয় গ্যাসের রান্না অনেক সুবিধা আছে চুলোর রান্নার থেকে এই গ্যাসের রান্না বা এই ইন্ডাকশন কুকারে রান্না করলে আপনি অন্য কাজকামগুলোও সারতে পারেন আপনি পরিপূর্ণ সময় দিতে পারেন নির্বিঘ্নে কাজগুলো সারতে পারেন